জলপাইগুড়ি জেলার স্থানীয় কাজ বলতে মেয়েদের হাতের কাজ সেলাইয়ের কাজ এবং মাটির তৈরি জিনিসপত্রের কাজও আছে এছাড়া জলপাইগুড়ি জেলার বিভিন্ন রকমের সুযোগ আছে জেলার সর্বাধিক উন্নয়ন থেকে শিক্ষার উন্নয়নের প্রচুর সুযোগ জলপাইগুড়িতে আছে বর্তমান শিক্ষা কেন্দ্রে দেখা যাচ্ছে জলপাইগুড়িতে প্রাথমিক শিক্ষা কেন্দ্র থেকে শুরু করে সমস্ত রকমের সুযোগ সুবিধা যেমন মেয়েদের বা বাচ্চাদেরকে জামা জুতো থেকে শুরু করে স্কুলে সাইকেল দাওয়া থেকে শুরু করে বই খাতা দেওয়া থেকে শুরু করে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে যাতে বেশিভাবে ছাত্র ছাত্রীরা স্কুলে পড়ার সুযোগ পায় সেই বিষয় নিয়ে জলপাইগুড়ি অনেক উন্নত এবং জনপ্রিয় কোচিং সেন্টার আশেপাশে বিভিন্ন রকমের কোচিং সেন্টার সরকারি বেসরকারিভাবে আছে সেই সাথে কম্পিউটার সেন্টার এগুলি আছে বা সরকারি স্কুলের অবস্থা আগে থেকে এখন অনেকটা উন্নত বা রাস্তাঘাটের অনেক পরিবর্তন হয়ে গেছে আগেরকার দিনে যে সমস্ত এলাকাতে বা গ্রামীণ এলাকায় যেসব মাটি রাস্তা ছিলো সেই সমস্ত রাস্তায় এখন সব পাকা হয়ে গেছে বা বিভিন্ন রকমের সোসায়েটি বা পশুপালন থেকে শুরু করে এবং জৈব সার প্রক্রিয়ার মাধ্যমে কৃষিপালন কৃষি ডিপার্টমেন্ট বা কৃষির ব্যবস্থাকে আরও উন্নত দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং জনকল্যাণ মহিলা সমিতির দক্ষতায় বা জনকল্যাণ মহিলা সমিতির মহিলাদের সংগঠনে রাজ্যের বা গ্রামগঞ্জের মহিলাদের ওপরে স্বনির্ভর গড়ে তোলে বিভিন্ন রকমের উন্নয়নের কাজে মহিলারা অনেকটাই এগিয়ে আছে এছাড়াও গ্রামের স্বাস্থ্য বা জলপাইগুড়ি জেলার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেও বা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বা সরকারি হসপিটাল অনেকটা উন্নত হয়ে আছে